হ্যাঁ পাখি দেখার জন্য আমার জীবনে নানারকম কুসংস্কারের সম্পর্কও আমি খুঁজে পেয়েছি ছোটবেলায় দেখা গেছে আমি স্কুলে যাচ্ছি এবং সেই মুহূর্তে দুটো শালিক একসঙ্গে আছে এবং পর মুহূর্তে দেখা গেছে একটা শালিক উড়ে গেছে এবং সেই সময় আমার চোখ পড়েছে শালিকের দিকে আমার সঙ্গে থাকা চারজন বান্ধবী বলে ওঠে দেখ তোর আজকে দিনটা খুবই খারাপ যাবে আমি তো হেসে উড়িয়ে দেই যে এক শালিক দেখেও কখনও কি কোনো মানুষের দিন খারাপ যেতে পারে এই ভেবে এই কারণে আমি ওদের থেকে একটু দূরে দূরে থেকে স্কুলে যাই কেননা ওরা আমাকে খেপিয়েছে যে শালিক দেখলে দিনটা খারাপ যাবে তাই

স্কুলে যাওয়াতে ওরা গল্প করায় এবং আমি পাশেই বসেছিলাম এবার দেখা গেছে ওরা গল্প করছে এবং আমি বসে আছি মাস্টারমশাই হঠাৎ আমাকে দেখে বলে ওঠ কান ধরে দাঁড়া আমি কোনো কিছু না করাতেও আমি বিনা দোষে আমি পানিশমেন্ট পেলাম এই ক্ষেত্রে মনে হলো যে হয়তো সত্যিই এক শালিক দেখেছি যার জন্য আমাকে শাস্তিটা পেতে হয়েছে আবার দেখা গেছে কোনো একটা দিন সবাই বলতো যে কাক ডাকলে নাকি অশুভ কোনো খবর পাওয়া যায় একদিন এমন একটি দুপুরবেলায় প্রচুর কাক ডাকছে আমি তো ঘুম থেকে চোখ মুছতে মুছতে উঠে দেখি কি পাশের বাড়ি একটা ছো ঠাম্মা মারা গেছে এবার হঠাৎ কোনো কারণে মনটা গেয়ে উঠলো যে হয়তো কাক ডেকেছিল যার জন্য আত্মীয় মারা গেছে এই ছোট ছোট ভাবনা আমার মনে দেখা দিয়েছে আবার কোনো কিন্তু ক্ষেত্রে দেখা যায় গ্রামে ব লোক বলাবলি করতো চাতক পাখি ডাকলে নাকি বৃষ্টি হয় একদিন সকালবেলা হঠাৎ চাতক পাখি ডাকার আওয়াজ শুনতে পেলাম আমি ভাবলাম হয়তো বৃষ্টি আসবে সত্যিই বিকালে দেখা গেল বৃষ্টি পড়ছে এমন এমন কিছু সময়ে আমাকে এই ছোট ছোট কুসংস্কারগুলিকে বিশ্বাস করতে বাধ্য করানো হয়েছে কিন্তু আমি মনে করি এটা বাধ্য নয় এটা আমার মনের ভাবনা সবাই বলতো কাক ডাকলে অশুভ কোনো সংবাদ পাওয়া যাবে কাঠঠোকরা ঠোকরালে আত্মীয় বাড়িতে আসবে এবং এক শালিক দেখলে কারুর থেকে বকা খেতে হবে এই ছোট ছোট ভাবনা আমার নিজের মনের ভেতর অজান্তেই গিয়ে উঠতো যার কারণে নিজে থেকেই আমরা সেই ভাবনাগুলিকে মনের ভেতরে চারিয়ে যেতাম যার কারণে এই ভাবনার ফলে বা কোনো কোইন্সিডেন্টালি ঘটনাগুলি আমাদের জীবনে ঘটলে আমরা বলতাম সেই কারণের জন্য এই কারণগুলি ঘটেছে এর জন্য মানুষ বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করে আমার জীবনে ব্যক্তিগত কিছু ঘটনা হয়তো হয়েছে কিন্তু এর বিজ্ঞানভিত্তিক কোনো কারণ আমি পাইনি যার জন্য আমার কাছে এটা অধরাই রয়ে গেছে এবং আমি এগুলিকে কুসংস্কার বলেই মনে করি এই কুসংস্কারের জন্যই বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সভ্যতা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়েছে এই কুসংস্কারগুলি যদি সমাজে না থাকত তাহলে হয়তো সমাজ আরও অগ্রগতির দিকে এগিয়ে চলতো এই চলনার ফলে বিভিন্নভাবে বিভিন্ন সভ্যতার অগ্রগতি ঘটে এই অগ্রগতির কারণেই তারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলেছে যদিও ধরা যেতে পারে বা বলা যেতে পারে ভারতবর্ষের কুসংস্কারের বিজ্ঞান ভিত্তিক কারণ আছে কিন্তু ঠিকমতো তাদের যদি ব্যাখ্যা করা হয় তাহলে কোনো কুসংস্কারের মানে ভিত্তি পাওয়া যাবে না যেটা সংস্কার বিরোধী তাকেই কুসংস্কার বলে ধরা যেতে পারে যেটা আমাদের সংস্কারে নেই সেই অজানা বিষয় অজানা ঘটনা ওটাই হচ্ছে কুসংস্কার আমরা চাই ভারতবর্ষ কুসংস্কার মুক্ত হয়ে আরও এগিয়ে চলুক ভবিষ্যৎ প্রজন্মের দিকে